আমাদের রাজ্যের শিক্ষাব্যবস্থায় বাংলা ভাষার ভূমিকা প্রধান ভূমিকা তো বাংলা ভাষাই অর্থাৎ আমরা বাংলায় কথা বলি বাংলাই আমাদের সব কিন্তু কখনো কখনো আমরা দেখছি যে বাংলা ভাষাটা ক্ষুণ্ণ হচ্ছে কোন না কোন ভাবে এই ভাষাকে আমাদের যাতে বাঁচিয়ে রাখা যায় সেইবার সেই জন্য নানারকম পরীক্ষা নিরীক্ষা এবং নানারকম প্রচেষ্টাও চলছে অর্থাৎ বাংলাই আমাদের মুখ্য ভাষা এবং বাংলা ভাষাকেই নিয়েই আমাদের চলতে হবে